আমাদের এলাকায় আয় স সরকারি শাসনের অভাবে যে সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অসামাজিক বা অপরাধমূলক কাজ সেগুলো দেখতে পাওয়া যায় না কারণ আমাদের সমাজে অত অপরাধমূলক কাজ বা অসামাজিক কাজ হয় না কারণ আমাদের সেদিক থেকে বলব আমাদের অনেকটাই ভালো আছে এলাকা কিন্তু এ স্বাস্থ্যর দিক থেকে ম আমাদের সমাজে সমাজ বা এলাকা একটু পিছিয়ে আছে কিন্তু স্বাস্থ্যর দিক থেকে আমাদের এলাকা একটু পিছিয়ে আছে কারণ এখানে অনেক উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় না আর স্ উ চিকিৎসা ব্যবস্থা না পাওয়ার দরুন অনেক সময় আমাদের বাইরের এলাকাগুলোতে যেতে হয় উন্নত মানের চিকিৎসার জন্য যেখানে গিয়ে আমাদের স্ সঠিক চিকিৎসাটা করতে হয় আর বলব যদি অপরাধমূলক কাজ সেগুলোর দেখা গেলেও সেগুলো ক্ যাতে কম হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয় সেগুলো এই এলাকার বাসিন্দারা করে থাকে না সাধারণত বাইরের এলাকার বাসিন্দারা এসেই এই অপরাধমূলক কাজগুলি করে যেমন চুরি করে সেই চুরিগুলো যাতে কম হয় এর জন্য আমাদের রাতে করে একটা গার্ড দেওয়া হয় তিনি আমাদের এলাকায় ঘুরে ঘুরে প্রদর্শন করেন এবং যাতে এই চুরিচামারি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখেন আর অপরাধ এবাং অ এবং অপরাধমূলক কাজ বলতে আর কিছুই আমাদের এখানে এলাকাবাসীদের দেখা যায় না আর রাজনৈতিক দ্বন্দ্ব এখানে অতটা হয় না কারণ এখানে প্রত্যেকটা এলাকাবাসীর লোকরা আমাদের এলাকারবাসীর লোকরা নিজেদের মধ্যে যথেষ্টই স্ ভালো বন্ধুত্ব বজায় রাখে এবং সামাজিক বৈষম্যটাও বজায় রাখে আর আমাদের এখানে পরিবেশগতও ব্যবস্থাও অনেক উন্নত এখানে বিভিন্ন পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে যাতে ময়লাগুলি ব যাতে ময়লার বালতিতে ফেলা হয় এবং ময়লার লোক এসে সেই ময়লার বালতিগুলো নিয়ে যায় এছাড়া যাতে গাছপালা পরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই গাছপালাগুলোকে কাটা হয় এছাড়া রাস্তায় পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা সমস্ত বিভিন্ন কাজগুলি আমাদের প্রধান করে থাকে এই জন্য বলব আমাদের এলাকা এই সব দিক থেকে অনেকটাই উন্নত আছে